হ্যালো বলছি মুস্কান দই বড়া থেকে বলছেন আমি তো সেই বার্ণপুরে থাকি দু দিন আগে আপনার কাছে থেকে দই বড়া খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো বলছি আমার না খুব দই বড়া খেতে ইচ্ছে করছে কিন্তু আমি তো আর এখানে নেই তো আপনাদের কি অনলাইন ব্যবস্থা আছে হ্যাঁ একটু আমাকে অনলাইনে পাঠিয়ে দেবেন দই বড়া এই তো বার্ণপুরেই থাকি বার্ণপুর শান্তি নগরে আপনি টাকাটা আমি তাহলে আপনাকে অনলাইনে দিয়ে দেবো আর একটা কথা ছিল বলছি প্রতিবেশীর বাড়িতে বিয়ে আছে তো আপনি কি আমি তো স্টল লাগাতে চাই তো আপনি কি আসতে পারবেন ধরে রাখুন হাজার জন থাকবেন সেই হিসেবে আপনি তৈরি করে নেবেন এই তো কিছু দিন পরেই এক সপ্তাহ পর সে তো করতে হবে বিয়েবাড়ি বলে কথা আপনি একটু বেশি ভাল করেই তৈরি করবেন এমনিতেই আপনার দই বড়া বেশ ভালো তাও আচ্ছা আর মশলাগুলো একটু ভালো করে দেবেন হ্যাঁ নাম তো অনেক শুনেছি এখন আপনি আমাকে দুটো পাঠিয়ে দিন আপনি পাঠিয়ে দিন আমি টাকাটা আপনাকে অনলাইনে পাঠিয়ে দেবো আর অর্ডারটা ধরুন আপনি এখন বলেই রাখলাম যে হয়তো ওরা দেবে তো টাকাটা আপনি কি আগে নেবেন কিছু অগ্রিম টাকা হ্যাঁ সে তো বুঝতে পারছি তাহলে আমি আপনাকে অগ্রিম টাকাটা ফোনে আমি পাঠিয়ে দেবো একটু পরে পাঠিয়ে দিলে হবে না আমার ঠিকানা বার্ণপুর শান্তি নগর নেতাজি রোড মন্দিরের পাশের বাড়িটা আধা ঘন্টার মধ্যে পাঠালেও হবে কোনো ব্যাপার নয় না না ঠিক আছে আপনি দিয়ে দিন আমি টাকাটা দিয়ে দিচ্ছি